ত স্বাভাবিক শহরেই থাকতাম তাই সেলাই কী জিনিস জানতামই না যখন ছুটিতে গ্রামে আসতাম কাকিমারা কাকিমাদের সাথে বসে মাঝে মাঝে সেলাই করতাম যখন ছুটি ছুটি দিন পনেরো ছুটি নিয়ে এসে কাকিমার সঙ্গে সেলাই করতাম কাকিমার সেলাই দেখে দেখে আমি ভালো নাইটি সায়া ব্লাউজ সেলাই করতে শিখে গিয়েছিলাম তাই কাকিমা আমাকে বললো যে তুই অল্প দিনে সেলাই কাজটা ভালো শিখতে পেরেছিস তাই তুই মা কিছু কাজ নিয়ে তুই বাড়িতে গিয়ে সেলাই করবি তাই কাকিমার কাছ থেকে শিখে আমি এখান শহরে গিয়ে সেখানে মেশিন কিনলাম মেশিন কিনে কাকিমার কাছ থেকে কিছু মাল নিয়ে যেতাম মাল নিয়ে গিয়ে ভালো কিছু অর্থ উপার্জন করতাম দিনের পর দিন যখন মেশিনে কাজ করতাম অবসর টাইমে করতে করতে কিছু দিনের পর দেখা গেলো যে শারীরিক দিক থেকে ঘাড়ের শিরার যন্ত্রণ চোখের যন্ত্রণা সূচের ভিতরে সুতো দেখতে পাচ্ছি নাম চোখের ডিস্টার্ব হচ্ছে মাথার শিরার যন্ত্রণা হচ্ছেম নানান শারীরিক দিক থেকে আমি অনুভব করতে পারছিলাম